মাছ ধরা সম্পর্কে বলতে গেলে আমি বুঝি যেটা হচ্ছে আমাদের এলাকা থেকে যেসব জেলেরা সমুদ্রে এবং নদীতে যায় তারা সেখানে গিয়ে বড়ো বড়ো মাছ এবং বড়ো ছোটো সব রকমই মাছ তারা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসে তার ফলে কি হয় আমাদের সমুদ্রে যেসব বড়ো বড়ো মাছগুলো ডিম দিতে পারে না তার ফলে আমাদের অনেকটা ক্ষতিও হয় প্রচুর ক্ষতি হয় সেখান থেকে আমরা দেখতে পাই যে ছোটো বড়ো মাছ তারা সমানে ধরে নিয়ে আসে থাকে দিনের পর দিন তারা ধরতে থাকে অনেক সমুদ্রে মাছ কমতেও থাকে ডিম দিতে পারে না বড়ো বড়ো মাছ ধরে নিয়ে আসার কারণে এবং আমাদের যে বছরগুলোতে জল দূষণের যে পরিবর্তন দেখি প্রচুর সমুদ্রের নদীতে কলকারখানা আশেপাশে যত কল কারাখানা আছে তাদের যে দূষিত জল বা বায়ু দূষিত জল যে সমুদ্র বা নদীর সঙ্গে যুক্ত থাকে সেসব দূষিত জল এসে আমাদের সমুদ্রের জলের সঙ্গে মিশিত হয়ে প্রচণ্ড জলটাকে দূষণ করে ফেলে তার ফলে প্রচুর মাস আমাদের মরতে থাকে এতে আমাদের অনেক সংরক্ষণ কমতে থাকে মাছ খাওয়ার সংরক্ষণটা অনেক কমতে থাকে আশেপাশে কত বড়ো বড়ো কলকারখানা আছে সেসব জলের দূষিত জলগুলো নদীতে এসে পড়ে এগুলো তো ঠিক না আমরা যেটা বুঝি আর কি আমি যেটা বঝি সেটাই আর কি বললাম আর হচ্ছে জেলেরা দিনের দিন যায় তারা হচ্ছে নিজেদের সংরক্ষণের জন্য নিজেদের পেট চালানোর জন্য নিজেদের সংসার চালানোর জন্য এবং আমাদেরকে কিছু আহার দেওয়ার জন্য তারা কী করে সমুদ্র থেকে নদী থেকে বড়ো বড় বড়ো ছোটো সব রকম মাছ তো নিয়েই আসে আবার হচ্ছে বর্ষাকালের সময় সব দিক দিয়ে হোয়াট কলকারখানার সমস্ত আবর্জনা এসে নদীতে সমুদ্রে এসে জলটাকে নদী বা সমুদ্রের জলটাকে দূষিত করে এর ফলে আমাদের কি হয় প্রচুর মাছ মরতে থাকে এবং সমুদ্রের মাছও সংখ্যা কমতে থাকে